আমি একজন গৃহিণী এবং আমি এইট পাশ পড়াশুনা ছোটোবেলা থেকেই অতদূর করা হয় নি এবং গ্রামাঞ্চলে থাকার জন্য খুব তাড়াতাড়িই আমার বিয়ে হয়ে যায় বিয়ের কুড়ি বছর পর আমার স্বামী হঠাৎই প্রয়াত হন এবং যখন আমার স্বামী প্রয়াত হন তখন আমার কাছে করার মতন কিছুই ছিল না কারণ আমি জানতামই না কীভাবে বাইরের কাজ সামলাতে হয় এই সময় আমার মনে সাহস জাগায় আমার বড়ো মেয়ে এবং ছোটো ছেলে তারা দুজন মিলে আমাকে উৎসাহিত করে এবং আমার স্বামীর জমানো কিছু টাকায় আমি একটি পার্লার খুলি নিজের বাড়ির বারান্দায় নিজের স্বামীর উদ্বুদ্ধ প্রয়াসে আমি তার কিছু বছর আগেই পার্লারের একটি কোর্স করেছিলাম তাই আজ আমি নিজের পার্লারটা অত্যন্ত সফলভাবে চালাতে পারছি এবং পাড়ার ও বাইরের সমস্ত লোকজন আমার নাম এক ডাকেই চেনে এবং আমাকে অত্যন্ত পছন্দ করে সঙ্গে আমার কাজও এই প্রতিকূলতা এবং জীবনে যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম আমি যখন আমার স্বামী মারা যায় এবং ভাবতে পারিনি যে জীবনকে কী করে আবার একই পথে দাঁড় করাবো দুই ছেলেমেয়ের পড়াশুনা কী করে আবার এগিয়ে নিয়ে যাবো তাদেরকে কী করে মানুষ করবো এবং তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে কীভাবে সাহায্য করবো এই সময় যে তাদেরই উদ্বুদ্ধ প্রেরণা আমাকে উদ্বুদ্ধ করেছিলো সেটার জন্য আমি অত্যন্ত গর্বিত এবং সম্মানিত